আমি আমার এলাকার স্থানীয় স্কুলগুলির উন্নতিসাধন করতে চাই কিন্তু আমি উন্নতিসাধন করতে গিয়ে বিভিন্ন রকম চ্যালেঞ্জের সামনাসামনি হতে হয় কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুলে শি ছাত্র আসছে না এবং কিছু ক্ষেত্রে শিক্ষক আসছে না কিছু ক্ষেত্রে পরিষ্কার বাথরুম নেই বেঞ্চের অভাব ব্ল্যাকবোর্ডের অভাব বা সেখানে শিক্ষা ব্যবস্থা ভালো নয় ছাত্ররা হয়ে আছে কারণ শিক্ষকরা তাদের সাথে ভালোভাবে মিশে তাদের মতো করে তাদেরকে পড়াতে পারছে না এর ফলে ছাত্র আর ছাত্রীরা স্কুলে আসতে চাইছে না আবার শিক্ষক আসছে না কিছু ক্ষেত্রে এই কারণে যে গ্রামের দিকের পরিবেশে পরিষ্কার বাথরুম না থাকায় শহরের শহরের শিক্ষকরা গ্রামে এসে পড়াতে চায় না এর ফলে শহর গ্রামের শিক্ষা ব্যবস্থা খুব একটা বেশি উন্নত হয় না এই কারণে আমার স্থানীয় এলাকার স্কুলগুলি অনেকটা পিছিয়ে রয়েছে আবার আমাদের এখানে পরিষ্কার বাথরুম নেই কারণ বাথরুম পরিষ্কার করার জন্য কোনো আলাদাভাবে লোক রাখা হয় না আর গ্রামের দিকে স্কুলগুলো পরি বাথরুম না পরিষ্কার করলে সেগুলো অপরিষ্কারই থেকে যায় এর ফলে শিক্ষক আসতে চাইছে না আর শিক্ষক না আসায় এখানকার পড়াশুনোর ব্যবস্থা খুব একটা উন্নতি হচ্ছে না তাই পাঠ্যক্রমের অবস্থা খুবই খারাপ আর উপযুক্ত বেঞ্চের অভাব রয়েছে কারণ বেঞ্চের অভাব র্ শিক্ষকরা বেঞ্চ তৈরি করাচ্ছে না এর ফলে কিছু কিছু ক্ষেত্রে ছাত্র ছাত্রীদেরকে মেঝেতে বসে পড়াশুনা করতে হচ্ছে আবার স্কুলে ব্ল্যাকবোর্ডও ঠিকভাবে নেই কারণ ব্ল্যাকবোর্ড না থাকার কারণে ছাত্র ছাত্রীদের পড়াশুনা করাতে অসুবিধা হচ্ছে যখন ছাত্র শিক্ষক কিছু বোঝাচ্ছেন তখন ছাত্র ছাত্রীরা সেটা বুঝতে না পারলেও শিক্ষক যে লিখে দেখিয়েও সেটা বোঝাবে তাদে তাদেরকে তাদের মতো করে বোঝাবে সেই সুযোগটা আর নেই তাদের হাতে এর ফলে এর ফলে পড়াশুনো অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ছাত্র ছাত্রীরা কিছু ক্ষেত্রে অনেক দিকে পিছিয়ে থাকছে এর ফলে এই সব দিকে ছাত্র ছাত্রীদের দৃষ্টি দিতে হবে যাতে ছাত্র ছাত্রীরা নিজেদেরকে আরেকটু বেশি উন্নতি করতে পারে আর কিছু ক্ষেত্রে পারিবারিক অসুবিধেও রয়েছে কিছু কিছু ছাত্র ছাত্রী টাকার অভাবে স্কুলে আসতে পারছে না সেক্ষেত্রে স্কুলের শিক্ষকদের উচিত ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদেরকে বুঝিয়ে ছাত্র ছাত্রীদেরকে স্কুলে নিয়ে আসা এবং যাতে তাদের পড়াশুনো করানো সম্ভব কীভাবে সম্ভব কীভাবে তাদের ওই ঘাটতিটার অভাব মেটানো যায় সেই সব দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে